ভারতীয় রাজনৈতিক দল যদি বলতেই হয় তাহলে দেখুন ভারতের মধ্যে অনেক রাজনৈতিক দল বিরাজ করে যেহেতু ভারত একটি গণতান্ত্রিক দেশ এখানে কোনো রাজতন্ত্র নেই গণতন্ত্র যেহেতু প্রত্যেকটা দেশে গণতন্ত্র তার প্রতিটা রাজ্যে আলাদা আলাদা নেতা আছে তো এবং আলাদা আলাদা অনেক দল আছে তো তার মধ্যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি আমাদের পশ্চিমবঙ্গে এখন সরকার রাজ্য সরকার হল তৃণমূল এবং আমাদের কেন্দ্রে সেখানে বিজেপি সরকার আছে এছাড়াও আরো কংগ্রেস সিপিএম এছাড়া আরো অনেক জায়গায় অনেক রকম দলীয় নেতা আছে দলীয় নেতা এবার যদি আর একটা কথা যেটা বলার ছিল সেটা হল কী পছন্দ বলতে আমার তেমন পছন্দ অপছন্দের কাউকেই বলা চলে না যে যেমন কাজ করবে ভালো কাজ করলে সে সবার কাছে ভালো হবে খারাপ কাজ করলে সবার কাছে খারাপ হবে তো আর একটা যদি বলতে চাই যদি আমি আপনি যেখানে বলছেন যে সবার সঙ্গে যদি দেখা করি দেখা করলে কী বলবেন আমি একটা কথাই বলব যে আমি যদি দেখা করি কারো সঙ্গে বা কারো সঙ্গে যদি দেখা হয় ভবিষ্যতে আমি এটাই তাদের বলব যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গে কলকারখানার শিল্পর জন্য শিল্প একটু পিছিয়ে আছে আমি চাইছি শিল্পটা একটু উন্নয়ন হোক যাতে বেকারের যে সমস্যাটা বেকার সমস্যা এখন প্রত্যেকটা রাজ্যেই আর কি চলছে ধরতে পারো কিছু কিছু রাজ্য ছাড়া ব্যতীত আর কি তো আমি চাইছি বেকার সমস্যাটা একটু ডেভেলপ হোক যাতে আমাদের বেকারের সংখ্যাটা কমে আর রাজনৈতিক দলগুলোর সম্পর্কে যে বলছেন এমনিতে আমার পছন্দের রাজনৈতিক দল যার যে যেমন যে দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো এমনিতে আমাদের তেমন কোনো নেই যে দল ভালো কাজ করবে তারই সাপোর্টে সবাই থাকে বা তারই তাকে সবাই অনুনয় করেন আমি আমিও কি তেমনই কোনো না কোনো একটা দলের মধ্যে আমি আছি